ভারতে চাকরির বাজার খুবই একটি খুবই খারাপ পর্যায়ে উপনীত হয়েছে এখানে অনেক বেকার সংখ্যায় অনেক বৃদ্ধি পেয়েছে চাকরির জন্য মানুষকে অনেক স্ট্রাগল সংগ্রাম করতে হচ্ছে কারণ যা যারা সাধারণ জাতি তাদের জন্য তো চাকরি পাওয়া মানে বিরাট ব্যাপার চাকরির জন্য বিভিন্ন তাদিগের প্রতিযোগিতামূলক পরী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও তাদের অনেক রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যারা সাধারণ জাতি তাদের তাদের জন্য চাকরির জন্য তাদেরকে অগ্রিম কিছু টাকা জমা দিতে হয় যেটাকে অন্যান্য জাতির ক্ষেত্রে লাগে না যেটা আমাদের ভারতের খুবই একটি খারাপ নিয়ম যে নিয়মের মাধ্যমে আমা সাধারণ জাতি একটু পিছিয়ে পড়ছে এমনকি তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা সঠিক চাকরি বা সঠিক চাকরি বা সঠিক স্থান তারা পেয়ে উঠতে পারছে না এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি প্রচণ্ড পো প্রচণ্ড কঠিনভাবে নেওয়া হচ্ছে এমনকি এখানে চাকরির ক্ষেত্রে কিছু অসাধু লোক কিছু পয়সার বিনিময়ে কিছু চাকরির চাকরি আদানপ্রদান করছে যাতে কি যাতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছে তো এই সমস্যার মধ্যে দিয়ে ভারত চলছে এই সমস্যাগুলির একটি আমাদের যে যুব সম্প্রদায় তাদেরকে তারা তারা প্রচণ্ড সংগাম সংগামের মুখে তাদের একটি কঠোর কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে